এখানে জেলেদের জাতি বা গোষ্ঠী সম্পর্কে আমি তেমন কিছু জানি না কিন্তু যেটা জানি সেটা হলো তফসিলি জাতি ও উপজাতি আমি যেহেতু শহরে থাকি তাই আমার তেমন একটা প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ নেই কিন্তু যখন আমি অবসর সময়ে গ্রামে যাই পরিবারকে সাথে নিয়ে তখন দেখি এই ছেলেদের কিছু জাতি বা গোষ্ঠী কিছু কিছু উৎসব পালন করে সেই উৎসবে আমি আমার পরিবারকে নিয়ে দেখতে যাই এবং আমার উৎসবগুলি দেখতে খুব ভালো লাগে আর মজাও হয়